অনেকদিন পরে একটা ইয়ারফোন কিনলাম বোট কোম্পানির না ইয়ারফোনটা সত্যিই অনেক ভালো এর আগে যতগুলো কিনেছি এতটা ভালো ইয়ে পেলাম না কিন্তু এটা অনেক ভালো দেখলাম চার্জও অনেকক্ষণ থাকে ব্যবহারের পক্ষেও সুবিধা আছে কল অডিও ভিডিও সবদিক থেকেই খুব সুবিধা এবং খুব ভালোই পরিষেবা বলা যেতে পারে আর তার সঙ্গে জিনিসটার গুণগত মান অনেক ভালো জিনিসটা বা ক্যারি করারও অনেক সুবিধা আছে কোনও সমস্যা হয় না আর ফোন যেখানে সেখানে রেখে এটা ব্যবহার করা যেতে পারে ফোনের সাথে উইদাউট ওয়্যার কানেকশন তো না সত্যি ব্যবহারের অনেক সুবিধা এবং বিভিন্ন সিস্টেম তবু যদি এটা অডিও বা ভয়েস কনসার্ন করা যায় সেটা আরও ভালো হতে পারে হাত দেওয়ার থেকে বা টাচ না টাচ করে ব্যবহার করাটাও অনেক উন্নত হতে পারে আর কি